আমার এলাকায় বিখ্যাত সিনেমা বা থিয়েটার হল হলো সাবিত্রী সিনেমা হল সেখানে তিরিশ টাকা করে স্টার্টিং হচ্ছে সিনেমা দেখার তো তিরিশ টাকার মধ্যে থাকে হচ্ছে সবথেকে উঁচু যেটা দূর থেকে সিনেমা দেখা যায় এরপর আছে সত্তর টাকা তারপর আছে একশো কুড়ি টাকা ও একশো পঞ্চাশ টাকা এইভাবে টিকিট কাউন্টারে গেলে তারা টিকিটটা দিয়ে দেয় এবং পর্দার সংখ্যা আছে চারটি চারটি হল আছে এবং তিনতলা সিনেমা হল তো এই সিনেমা হলটি দেখার সময় হচ্ছে সকাল নটা থেকে রাত্রি নটা পর্যন্ত চলে তো তার মধ্যে টাইমের ভাগ আছে একটা তিন নটা থেকে হয় একটা তিনটে থেকে হয় একটা ছটা থেকে হয় তো এইভাবে সিনেমা হলটা চালু হয় এবং নতুন নতুন যখন সিনেমা দেয় তখন কিন্তু সিনেমা হল আমরা যাই এবং সবাই সিনেমাগুলো দেখি তো এইভাবেই হচ্ছে সিনেমা হলটি তৈরি করা যায় সিনেমা হলটা হচ্ছে আমার বাড়ির থেকে কিছুটা দূরে তো আমাদেরকে সেই সিনেমা হলটা যেতে হলে একটু সাইকেলে বা কোনো টোটো টোটো করেই যেতে হয় কারণ হেঁটে সেখানে যাওয়া সম্ভব নয় তো সিনেমা হলে এখানে প্রায় অধিকাংশ সবাই আসে সিনেমা হলটিতে সিনেমা দেখতে